পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্তা কতটা গবেষণার ক্ষেত্রে উন্নতি করছে সে বিষয়ে আমি বলতে পারবো না কিন্তু আমি জানি আমার দেখা কয়েকজন বিশেষজ্ঞ নিজেরাই ছাত্র ছাত্রীরা যারা সব কিছু বিষয়ে তাদের ইন্টারেস্ট রয়েছে তারা নিজেরাই নানা রকমভাবে শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটাচ্ছে তারা পশ্চিমবঙ্গের ছোটো ছোটো ও সেন্টার খুলেছে যেখানে ছাত্র ছাত্রীদের বিনামূল্যে শিক্ষাদান করা যায় এবং নানা রকম বিষয়ে তাদের যে ইন্টারেস্ট সেটা বেড়েছে এবং সেটা নিয়ে তারা গবেষণাও করছে এইভাবেই তারা শিক্ষা ব্যবস্থায় যেই অপর্যাপ্ত জিনিসপত্র রয়েছে সেগুলোকে সরিয়ে নতুন এক উদাহরণ স্থাপন করার চেষ্টা করছে